হ্যালো হ্যাঁ কে বলছেন আচ্ছা আচ্ছা কাছে তো প্রেসক্রিপশনটা নেই আপনি যদি বা কাইন্ডলি প্রেসক্রিপশনটা একটা ছবি পাঠান আমাকে এই নাম্বারে তাহলে সুবিধা হয় আচ্ছা আমি খুলে দেখছি দাঁড়ান হ্যাঁ বলুন এবার কী অসুবিধা হচ্ছে আপনার কোন ওষুধটা বলবেন না না এতে কত নম্বর ওষুধটা বলবেন এখানে দেখুন এক নম্বরে আপনার প্যারাসিটামল দেওয়া আছে আপনার জ্বর ছিল তো আচ্ছা হ্যাঁ জ্বর ছিল আর ব্যথা ছিল তাই তো আচ্ছা এক নম্বরে আছে আপনার প্যারাসিটামল এই ওষুধটিকে আপনার প্যারাসিটামল পাঁচশো আছে আপনার যখন গা হাত পায়ে ব্যথা থাকবে জ্বর জ্বর ভাব থাকবে সেই অবস্থায় খেতে হবে তার জন্য দেওয়া আছে এটা আপনি দিনে তিনবার পর্যন্ত খেতে পারেন একটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পরে খাবেন কিন্তু খালি পেটে খাবেন না খাওয়ার পরে তিনবার হ্যাঁ সকালে দুপুরে এবং রাত্রে সকালবেলায় জলখাবারের পরে দুপুরবেলায় খাওয়ার ভাত খাওয়ার পরে এবং রাত্রেবেলায় খাওয়ার পরে আর বলুন সেকেন্ড ওষুধটা বলছেন আচ্ছা সেকেন্ড ওষুধটা আছে আইবুপ্রোফেন আচ্ছা এটাও একটা ট্যাবলেট আইবুপ্রোফেন টু হান্ড্রেড আইবুপ্রোফেনও একটা ট্যাবলেট এটাও পেনকিলার আপনার জয়েন্টে ব্যথা ছিল তো হাঁটু আচ্ছা জয়েন্টের ব্যথার জন্য এটা একটা ট্যাবলেট এই ট্যাবলেটটা আপনি দিনে দু বার খাবেন এটাও খাওয়ার পরে খাওয়ার অন্তত আধঘন্টা পরে খাবেন ঠিক আছে অবশ্যই সঙ্গে দেখুন একটা মলম দেওয়া আছে লাগানোর জন্য মলম দেওয়া আছে মলমটা আপনি সকালবেলায় ওঠার উঠবেন যখন তখন নয় কিন্তু এটা যখন আপনি বিশ্রাম করবেন সব কাজ শেষ হয়ে যাবে তখন আপনি লাগাবেন দুপুবেলায় ধরুন কাজ বাজ করে নিয়ে যখন শুতে যাবেন তখন গোড়ালি বা পাটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে শুকনো গামছা দিয়ে মুছে নিয়ে তারপরে লাগাবেন ঠিক আছে দুপুরবেলায় আর রাত্রেবেলায় একইভাবে লাগাবেন কিন্তু হ্যাঁ দিনে দু বার এটা হ্যাঁ ব্যথা বেশি থাকলে হয়তো আর একবার লাগাতে পারেন আমার মনে হয় না দু বারের বেশি লাগাতে হবে হ্যাঁ ব্যথা আছে বলেই তো উনি ওষুধটা চেঞ্জ করে দিয়েছেন এটা আরও ভালো কোম্পানির ওষুধ হ্যাঁ সেজন্যেই উনি দিয়েছেন আরও ভালো কোম্পানির দেখুন দামটাও আপনার আগের ওষুধটার থেকে বেশি পড়েছে এটার ডোজটা উনি বাড়িয়ে দিয়েছেন অবশ্যই সারবে বলেই তো উনি দিয়েছেন ঠিক আছে আর কী জানতে চান বলুন আচ্ছা পেটের কোনও অসুবিধা নেই তো পেটের ওষুধও তো একটা দেওয়া আছে দেখছি এই যে খালি পেটে যে এটা দেওয়া আছে খাওয়ার আগে র্যানট্যাক এটাকে খাবার ঠিক আগে খালি পেটে খেতে হবে দুপুরবেলায় আর রাত্রেবেলায় দিনে দুটো করে দেওয়া আছে ঠিক আছে আর কোনও সমস্যা আছে আচ্ছা ঠিক আছে তাহলে পরে আমরা অসুবিধা আর কিছু নেই তো আমরা ডিসকন্টিনিউ করতে পারি আমরা আপনার স্যাটিসফায়েড তো আপনি আমাদের সার্ভিসে ঠিক আছে ধন্যবাদ ভবিষ্যতে কোনও অসুবিধা হলে আমাকে যেন জানাবেন হেজিটেট করবেন না আমাদের সাহায্য করার জন্য আপনারা সাহায্য করার জন্য আমি আছি আচ্ছা রাখুন তাহলে